আমি একটি বাড়ির পাশের দোকান থেকে বিস্কুটের প্যাকেট কিনেছিলাম বিস্কুটটি নেওয়ার পর যখন খেয়ে দেখলাম বিস্কুটটির স্বাদও খুব বাজে এবং গন্ধও ভালো ছিল না আমার বিস্কুটটি ভালো লাগেনি